আমাদের এখানের যে লোকাল অনুষ্ঠানগুলো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রাম্য ব্যাপার গ্রামের মধ্যেই যেগুলো হয় সেগুলোই করতে চেষ্টা করি এবং সবাই বলে মোটামুটি গানটা হয়েছে এবার আমার ইচ্ছা আছে যে একটু টিভি শো বা কৃষি মেলা বা চলচ্চিত্রর যদি কোনও গান টান হয় সেখানে একটু গাওয়ার এই আর কি